হ্যাঁ আমি অন্যান্য যে সমস্ত জায়গায় ভ্রমণে গিয়েছি ওখানকার পাখিরা পাহাড় বা সমুদ্রের পাখিদের শ্রেণিবিন্যাস গঠন তাদের কাজকর্ম তাদের বসবাসের স্থান আমাদের এলাকার পাখির তুলনায় অনেকটা ফারাক আমি দেখেছি পাহাড়ের ভিতরে অনেক পাখি বসবাস করে অনেক গর্তের ভিতরে আবার দেখেচি বরফের ভেতরে বাসা কো বেঁধে অনেক পাখি বসবাস করে আমাদের এলাকায় যেমন গাছের ডালে বসবাস করে ঠিক তেমনি এই পাখিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসবাস করে